যেমন পোলট্রি চাষ হয় পোলট্রি কীভাবে চাষ হয় একটা বড়ো জায়গা নিলাম সেইখানটায় মানে বড়ো করে ঘ মাটি ফেললাম সেই জায়গাটায় ঘর করলাম কীভাবে ঘর করলাম পিলার নিয়ে এলো পিলার দিই পিলার পোঁতা হলো বাঁশ নিয়ে পিলার নিয়ে অ্যাসবেস্টাস নিয়ে এইভাবে ঘরগুলো বানানো হয় মিস্ত্রি দিয়ে যখন মানে পিলার বাঁশ মারা হয়ে গেল ঘরে চাল করতে থাকলো চাল করা হয়ে গেলো হয়ে গিয়ে মানে খড় দিয়ে ছায়া হলো বা তেরপল দেয় কেউ অ্যাসবেস্টাস দেয় সেগুলো দিয়ে ঘরটা শুরু হলো শুরু করে ঘরটা ঘরটা হচ্ছে হয়ে গেলে এবারে মানে সব মাটিটা সমান করে পিটিয়ে তারপরে এবারে হয়ে গেলো ফিটিং হয়ে গেলো কোম্পানির নিয়ে কোম্পানিতে পোলট্রি নিলে সেটাই ব্যাপারে বলছি নিজের থেকে তো আরও পোলট্রি মানে সবাই করতে পারে না আমাদের নেই এমনি বাড়ির পাশে একজনার আর আছে সেইখানে দেখে বলছি আবার হচ্ছে কী করলাম মানে ভুষি ছড়ালাম ভুষি অর্ডার দিলো ভুষিটাকে সে বাড়িতে দিয়ে গেলো তাদের বাড়িতে এসে তারাও আবার কী করলো মানে ভুষিটা ছড়িয়ে দিলো তারপর ছিটে ছড়িয়ে দিলো দিয়ে খাবারের ক মানে পেপার বিছিয়ে দিলো দিয়ে খাবারের কৌটো মানে মানে ম্যাচের মানে ফিট বলা হয় ফিটের কৌটো জলের কৌটো দিয়ে দিলো বাচ্চাগুলো এসে এলো এসে তাতে ছ বোটিংয়ের ভেতরে মানে মানে পেটি দিয়ে ঘেরা হলো ঘেরার ভেতরে এবার সবগুলো সব ছিটিয়ে ভুষি পেপার দিয়ে বিছিয়ে খাবারের কৌটো পানি জলের কৌটো দিয়ে ওর ভিতর ছানা ছেড়ে দেওয়া হলো ছানা ছেড়ে দিলে ছানাগুলো আবার তাড়ালাম খাওয়ালাম জলগুলো শোধন করার জন্য মানে জল শোধন করে যেভাবে মানে ওই মানে কলের জল তো আর হয় না কলের জলের সাথে অ্যাসিড অ্যাসিড বা হচ্ছে ক কী বলা হয় ইয়ে বি জলশোধন করে সে জলগুলো ওতে দিতে হয় জলগুলো দিলে ওরা জলগুলো খেতে থাকে জলগুলো খেতে খেতে বেশ বড়ো হয় আর বড়ো হলে মুরগিগুলো কীভাবে ওজন দেয় হয়তো ভালো ভিটামিন খাওয়াতে হলো যেমন ডাব্লিউ এস যেমন এসি এগুলোর নাম একটা ভিটামিনের সেই ভিটামিনগুলো খাওয়ালে বেশ একচল্লিশ দিনে বেশ বড়ো বড়ো হয়ে যায় ও চল্লিশ দিন হয়ে গেল না না তুলে নেয় তুলে নিয়ে নিয়মিতভাবে আমরা এইভাবে চালিয়ে চালিয়ে করতে থাকি জল ওই শোধন ওইভাবে করা হয় ব্যবহার করা হয় আর মানে ফিটগুলো মানে শুধু দেওয়া হয় মাঝে মাঝে ওই ডাব্লিউ এস দিয়ে ফিটগুলো মিশিয়ে দেওয়া হয় এসি দিয়ে মেশানো হয় য যখন মুরগির ঠান্ডা না থাকে যখন মুরগির ঠান্ডা থাকে তখন মানে জলের সঙ্গে দেওয়া হয় না এমনি দেওয়া হয় যখন মুরগি ঠান্ডা থাকে তখন ওগুলো আর মানে ভিটামিন চলে না শুধু এমনিভাবে যেভাবে মানে ট্রিটমেন্ট করে করে তুলতে হয় আর যখন ঠান্ডা না থাকে ভালো মানে ভিটামিন ফিটামিন খেয়ে ওজনটা ভালোভাবে দিতে হয় তাতে ভালো প্রফিট আসে